হ্যালো হুম আছে কী লাগবে বলুন হুম হুম শীতের তো অবশ্যই পোশাক তুলেছি এই তো ধরুন চাদর আছে সোয়েটার আছে জ্যাকেট আছে বিভিন্ন রকম টুপি যা নেবে সবই আছে কী লাগবে বলুন হুম তুলেছি কেমন ধরনের শাল তুলেছি সব রকম শাল তুলেছি তোমার কেমন লাগবে বলুন হুম আছে হুম হুম তুলেছে এই ধরুন সাড়ে চারশো হ্যাঁ না না না তিনশো টাকা না এখন শালটাই উঠেছে নতুন নিউ মডেলের এখন সাড়ে চারশো টাকা দিতে পারব না লস হবে একই দেখতে হলেও কিন্তু কাপড়টা দেখুন ঠিক আছে সব কাপড় কিন্তু সমান হয় না না না না না আমি দাম অর্ধেক বেশি বলছি না ঠিক আছে কিন্তু তা আমাদের তো লস হবে অনেক দূর থেকে নিয়ে আসা তো তোমার তোমাদের কাছে তিনশো টাকায় বিক্রি করতে পারব না সাড়ে তিনশো না হলে আমার একদম লস আমি তো দামটাই এত দূর থেকে নিয়ে আসা চারশো টাকা তোমার চেনাশোনা বলেই আমি দামটা অনেকটা কমিয়েছি তা বললে অসম্ভব কিন্তু কমিয়েছি অনেকটাই কমিয়েছি প্রায় পঞ্চাশ টাকাই কমিয়েছি ঠিকঠাক দাম কী বলব বলুন তো লস হয়ে যাবে তো এটাই আমাদের পঞ্চাশ টাকাই লাভ হয় কিন্তু সেটাই তো আমরা লস করে দিচ্ছি আমরা তো পঞ্চাশ টাকাই লস লাভ এতে কিছু নেই নিজেদের মধ্যেই বলে তো আমরা তো তোমার সাড়ে তিনশো আচ্ছা বলুন তিনশো সত্তর